হ্যাঁ বলছি এটা কি আপ্যায়ন রেস্তোরাঁ বলছি আমি আপনার এখানে রেস্তোরাঁতে আমাদের মানে লুচি আর হচ্ছে লুচি অর্ডার করেছিলাম দু প্লেট ঠিক আছে তো তার সাথে আমাকে ওই পোহা দিচ্ছে কিন্তু আমার তো সুগার রয়েছে আমি পোহা খাই না কিন্তু ওটার বিল কেটে নেওয়া হচ্ছে আর বলছে নিতেই হবে ওটা নাকি মানে মাস্ট ওটা কেন করতে হবে কেন আপনি কোনো অপশানাল করুন যে লুচির সাথে অন্য কোনো তরকারি করুন বা স্যালাড করুন বা আচার করুন যে কোনো অন্য কিছু করুন কিন্তু কেন নিতে আমার ওটা খাওয়া বারণ আছে আমাকে আমার ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী খেতে হবে আমি কেন পোহাটা খেতে যাবো আপনি আমাকে অপশানাল কেন দেবেন না না দেখুন এটা কিন্তু অন্যায় করছেন আমি কিন্তু ক্রেতা সুরক্ষা দপ্তরে কমপ্লেন করতে বাধ্য হবো দেখুন আপনি কিন্তু কাস্টোমারের সাথে এভাবে মিসবিহেভ করতে পারেন না ঠিক আছে এটা কিন্তু ভুল দেখুন জানেন তো তাহলে এখনো এভাবে কেন কথা বলবেন আমি ধরুন আমি পোহা নাও নিতে পারি আপনি একটা অন্য কিছুর ব্যবস্থা করতে পারেন হ্যাঁ ঠিক আছে আপনার এখানে এটা ফেমাস ওটা রাখুন আমি ওটা তো তুলে নিতে বলছি না কিন্তু আমি চাই যে আপনি ওর সাথে একটা অপশানাল ব্যবস্থা রাখলে ভালো হয় না না দেখুন ধরুন যাদের অসুবিধা নেই তাদের পছন্দ করে আপনার দোকানে ওটা ভালো ঠিক আছে কিন্তু আপনি যদি একটা একটা অন্য অপশানাল ব্যবস্থা করেন আপনাকে এটা ভেবে দেখতে বলছি আমি বলছি না আমি এখানে নয় অন্য কোথাও নিয়ে নিতে পারি কিন্তু ধরুন এমন অনেক কাস্টোমার রয়েছে যাদের চলবে না আপনি যদি একটু ভেবে দেখেন অন্য এর এর সাথেও আরও একটা অপশানাল থাকে তাহলে যদি করা যায় তাহলে একটু ভেবে দেখতে পারেন আর কি না পয়সা দেওয়া নিয়ে তো হ্যাঁ পয়সা দিয়ে তো পয়সা নিয়ে তো বলছি না আমি বলছি ওটাই কেন নিতে হবে ওটার একটা অপশান হলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পারছি সেটা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখছি হ্যাঁ